ঝাড়গ্রাম জেলার পরিবেশগত উদ্যোগ বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বন জঙ্গল রক্ষণাবেক্ষণ করা কারণ জঙ্গলই হলো মানুষের জীবন তার কারণ জঙ্গলে যে গাছপালা আছে সেই গাছপালাই আমাদের অক্সিজেন দেয় অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না পরিবেশ দূষিত হয় গাছপালা থাকলে পরিবেশ দূষণ হয় না তারপর বৃষ্টিও আনে গাছপালার জন্যই গাছপালাই বৃষ্টিকে নিয়ে আসে যেখানে গাছপালা নেই সেখানে বৃষ্টিও হয় না গাছপালাই হচ্ছে মানুষের জীবন গাছই হচ্ছে মানুষের জীবন এই সব বন জঙ্গল যাতে সংরক্ষণ হয় এইসব উদ্যোগ নিতে হবে যাতে গাছ কেউ কেটে না ফেলে হ্যাঁ অতিরিক্ত গাছ আরো বেশি লাগাতে হবে তাহলে পরিবেশ আরো ভালো হবে এবং এই সবুজ সুন্দর সমারহ দেখতেও ভালো লাগে সেই কারণে এই সব গাছ লাগানোর সাফল্যটা আরও বেশি হওয়া উচিত আর এখানকার প্রাকৃতিক সম্পদ বলতে এই গাছপালাই গাছপালাই মানুষের আর্থিক অনটনও ঘোঁচায় বিভিন্ন রকম ছোটো ছোটো গাছপালা কেটে ছোটো ছোটো জ্বালানি হিসাবে মানুষ ব্যবহার করে এমনকি বাজারও বিক্রি করে তাদের সংসার নির্বাহ করে সেই কারণে গাছপালা অতিরিক্ত পরিমাণে লাগাতে হবে এই সবই করা উচিত